আমি যে গ্যাসটি কিনেছিলাম সেটা কেনার পর থেকে আমার অনেক সুবিধা হয়েছে এবং আমি কালি অতটা মাজতে হয় না তাড়াতাড়ি রান্না হয়ে যায়